আমি যে জিনিসটা কিনেছিলাম সেটা প্রথম খুবই ভালো লেগেছিলো এবং তারপর বাড়িতে এসে কিছুদিন পরার পর সেটার রঙ উঠে যাচ্ছে এবং জলদির মধ্যে ছেড়ে যাচ্ছে আমি বেশিদিন পরতেও পাইনি তারপর জিনিস হিসাবে দামটাও বেশি নিয়ে নিয়েছে ওইরকম জিনিস পেলে মানে আর নিবো না